হ্যালো হ্যাঁ বলছি এটা কি আমি কি সবজি মার্কেটের ফুল ব্যবসায়ীর সাথে কথা বলছি হ্যাঁ আমি নয়াগঞ্জের বাসিন্দা নমস্কার দাদা আর আমার এখান এলাকাতে মানে আমার একটা পুজো আছে তো পুজোর জন্য আমার মানে একটু বেশি সংখ্যক ফুল দরকার তো আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ দেখুন আমি ওই সামনের আপনার ফ্রন্টে সাজানোর জন্য তাজা রজনীগন্ধা চাই ঠিক আছে রজনীগন্ধার যে চেন পাওয়া যায় না বুঝতে পারছেন মাঝে মাঝে যেই মানে যে বিভিন্ন ধরনের যে গাঁদাফুল আছে যেন সেগুলো দিয়ে থাকে এরকম একটা বড়ো চেন বুঝতে পারছেন মানে বেশ অনেকটা পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আর কতটা লাগবে বলতে ধরুন ওটা তো আর ওজন আমি ঠিক বলতে পারছিনা আপনি ওটা ধরেই নিলাম প্রায়ই কুড়ি কিলো রকম রজনীগন্ধা আর চল্লিশ কিলোর মতন গাঁদাফুল লাগবে বুঝতে পারছেন বড়ো পুজো আপনি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমি টাকার কথা পরে আসছি টাকাটা আপনি একটু দেখে নেবেন আর আমি বলছিলাম ওর সাথে যে ওই ঘাস ঘাসফুল যুক্ত একটা ফুল পাওয়া যায় না দাদা যেটাকে বলে ওই বুঝতে পারছেন তো যেটা সাজানোর জন্য পাতাকাটি যেটাকে বলে আর কি কলাপাতাকাটি ওটা পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনার কাছে মানে গোলাপ ফুল পাওয়া যাবে তো গোলাপ ফুল আচ্ছা ঠিক আছে গোলাপ ফুল পাওয়া যাবে আর মানে আমাদের পুজোর ক্ষেত্রে মানে লাল পদ্ম দরকারি খুব মানে আমি ওটা অনেক জায়গায় চেষ্টাও করেছি ওইজন্যেই বিশেষ করে আপনার কাছে ফুলটা নেয়া কারণ আপনি তো ফুলের একজন বড় ব্যবসায়ী তো আপনি আমি আশা করছি আপনার কাছে লাল পদ্মটা পাওয়া যাবে তো ওটা পুজোর জন্য একদম ফ্রেশ আমার কাল সকালেই দরকার একদম বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে আপনি লাল পদ্মর জন্য যে রেটটা বসাবেন আমি সেটাই মানতে রাজি আছি তবে দাদা কিন্তু লাল পদ্ম আমার একশো একটি চাই এবং কাল সকাল মানে সকাল ছটার মধ্যেই কিন্তু আমাকে অর্ডারটি দিতে হবে মানে অর্ডারের মাল যেন পেয়ে যাই বুঝতে পারলেন

হ্যাঁ অবশ্যই না না ঠাকুরের ঠাকুর পুজোর জন্য আমরা নিচ্ছি বুঝতে পারলেন আপনার ঐ পুজোর ফুলের ওখানে আমি কোনো দামের কোনো মানে ই করব না কারণ ওটা ঠাকুরের ওটা আপনি যেটাই বলবেন আমি আমি সেটাই দেব আপনার পারিশ্রমিক পুরোটাই আমি মানে তো আর বাকি আর দাদা তালে বাকি ফুলগুলোর রেটটা কিরকম কি হতে পারে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে রাখছি দাদা এখন হ্যাঁ